কয়েক দিন আগের ঘটনা বলি হঠাৎ করে এক দিন আমি বেরোতে যাই বেরোতে যেয়ে দেখি আমার ছেলের হাতে কাটা হয়ে গেছে তখন দেখার পর দেখছি প্রচুর রক্ত বেরোচ্ছে এই রক্ত দেখে আমি তো অবাক হয়ে গেছি আর হতবম্ব হয়ে গেছি কী করব নিজে কিছুই খুঁজে পাই নি এ এমন সময় আমার বাড়িতে আমার শাশুড়ি মা ছিলেন তিনি আমাকে বললেন বৌমা তুমি এরকমভাবে বসে থাকলে হবে না একটা যা হোক কিছু করো ডাক্তারের কাছে নিয়ে যাও হাতটা ওর বেঁধে দাও বেঁধে দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যাও দেখো কী চিকিৎসা করে তুমি যদি এইভাবে বসে থাকো তাহলে ওও ভয় পাবে আমি তাই সেই কথা শুনে চট চট ওর হাতে একটা কাপড় বেঁধে দিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তারবাবু কে দেখাতেই ডাক্তারবাবু বললেন অনেকটা কেটে গেছে তাই সে ডাক্তারবাবু তার হাতে ব্যান্ডেজ করে স্টিচ করে দিলেন এরপর ছেলেটা সুস্থ হয়ে গেল